আমার গাছের ভালো স্বাস্থ্যের জন্য আমি পরিবারের কাছ থেকে পরামর্শ নিই যেমন বাবা কাকা জেঠু আমাকে সবাই বলে আমি বাগানে কিছু যত্ন সহকারে ফুল আর ফলের গাছ লাগিয়েছিলাম গাছগুলো একটু বড়ো হয়েওছে দেখি পোকা লেগে গিয়েছে পোকা লেগে গিয়েছে গাছগুলো কেমন কেমন হয়ে গিয়েছে আমি পোই বাবা কাকার কাছে গেলাম বললাম দেখো না এরকম হয়ে গিয়েছে বলছে ঠিক আছে তাহলে তুই আমি রো একটা কাজ বলছি সেটা কর আমাকে এটা ওই সারের নাম বললো আর একটা ওষুধের নাম বললো বললো এগুলো দে দিয়ে দেখবি এইগুলো কিছু দিন দেওয়ার পর দেখবি ঠিক হয়ে যাবে দিয়ে আমি দদোকানে গেলাম গিয়ে বললাম যে এইগুলো দিন তো আমাকে বলেছে বলছে ঠিক আছে নিয়ে যা দিয়ে আমি নিয়ে আসলাম দিয়ে দিয়েছি এখন দিয়ে আজ এই গিয়ে দিয়েছিলাম দিয়ে দেখছি এখন মোটামুটি গাছগুলো ভালোই হয়েছে আর পোকাটাও লাগছে না আর কিছু হচ্ছে না এখন যেমন ফুলও ধরছে তেমন ফলও হচ্ছে দিয়ে এখন এখন পোকা লাগছে না এখন সবই ঠিকঠাক আছে